আমার ইচ্ছে বলতে এখন আমার চাষ বাসটাই তো সব ওইটা নিয়েই তো আমি আছি তো চাষ বাসে ভালো যাতে ফলন হয় ভালো ফসল হয় যাতে পরিবারের মুখে হাসি ফোটাতে পারি বেশি ইনকাম করতে পারি এগুলোই বেশি ইচ্ছা আছে আর বেশি উৎসাহিত করে বলতে উৎসাহ দেয় বলতে অন্য কারোর যদি ভালো ফসল হয় সে যদি আমাকে বলে যে এইরকমভাবে চাষ করবি এই এই জিনিসগুলা দিবি সেগুলো লোকের দেখে আমি উৎসাহিত হই